আমি সাধারণত কুয়োর থেকে জল বার করি টোল এবং দড়ির সাহায্যে যদি আমি বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে পারি তাহলে খুবই ভালো হয় বৈদ্যুতিক মোটর ব্যবহার করলে আমার খুব তাড়াতাড়ি জল তোলা যাবে কিন্তু অসুবিধা হলো সেখানে বৈদ্যুতিক তারের ব্যবস্থা করতে হবে এবং বৈদ্যুতিক খুঁটি দিয়ে সেই তার লাইনের সংযোগ নিয়ে যেতে হবে যা সময়সাপেক্ষ এবং সরকারি সুযোগের অপেক্ষমান তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো য যদি আমাদের গ্রামে গ্রামে এই মোটর ব্যবস্থা করে দেওয়া যায়